হ্যালো এটা মা মনসা ফলের দোকান তা বলছি কী কী ফল আছে দোকানে আমাদের বাড়িতে সামনে আচ্ছা ছয় সাত রকমের ফল লাগবে সামনে পুজো আছে কলা আপেল কি লিচু তারপরে বেদানা কী কী আছে বলুন কত মানে আপেলের কত দাম আচ্ছা ভালো এক নম্বর আপেল তাহলে দেবেন আর বেদানা কত করে ও বেদানা আপেল আর কলা দেবেন আর কি আর কাঁঠালি কাঁঠালি কলা হ্যাঁ হ্যাঁ কাঁঠালি কলা হুম আর কি আছে ফল দিয়ে তো কয় রকম হল তিন রকম হুম হাঁ লেবু কত করে ও বেদানা বেদানা আপেল লেবু আপনি কি এমনি বাড়িতে এমনি ক্যুরিয়ার করে দিতে পারবেন অনলাইন ও

আর কি ফল আছে দেখি কয় রকম হয়েছে আপেল বেদানা কলা তিনটে আর লেবু আম পাঁচটা হল আর আর কি ওই এক কিলো করে করে দিয়ে দেবেন সব হ্যাঁ ওটা দেবেন চল্লিশ টাকা দিয়ে দেবেন এক কিলো না না না আনারস লাগবে না নাশপাতি দিয়ে দেবেন পাঁচশো আঙুর নেই আঙুর ফল আছে না কি ও কত করে অনেক দাম দিয়ে দেবেন আড়াইশো আর আর কি আছে ফল সাত আট ন রকম লাগবে তো কটা করকম হল আনারস না আম আপেল আঙুর আঙুর বেদানা আর আর মানে কটা হয়েছে তাহলে হ্যাঁ হ্যাঁ মোসম্বিও দিয়ে দেন তাহলে পাঁচশো হ্যাঁ পাঁচশো দিয়ে দিন হ্যাঁ তাহলে কটা হল কটা করকম হল তাহলে হুম হুম আচ্ছা বলুন হ্যাঁ হ্যাঁ আঙুর হ্যাঁ আপেল বেদানা তারপর নাশপাতি ছটা হয়েছে হুম হুম হুম হুম আর একটা কি যেন বলা হল আরেকটা ছটা হয়েছে সাত সাতরকম আর হুম দিয়ে আর একটা কি নাশপাতি হ্যাঁ হিসেব করে আপনি কয়টা কত কি দাম বলুন হ্যাঁ হুম আচ্ছা হ্যাঁ আপনি হিসাব করুন কত হচ্ছে হুম হুম হুম নাশপাতি কে হ্যাঁ মোসম্বি বলেছিলেন এই তো সাত রকম হয়ে গেল তাহলে ছ রকম ছিল সাত হ্যাঁ দিয়ে কয় হিসাব করুন কত হচ্ছে নাশপাতি কাঁঠাল না কাঁঠাল কাঁঠাল ছাড়া আর কি আছে কাঁঠাল বাদে আর আর কোনো ফল আছে হ্যাঁ আঙুর ও কিশমিশ না কিশমিশ কিশমিশ লাগবে না কাজুটা দিন কাজু

ঠিক আছে আপনি তাহলে কত কি হচ্ছে হ্যাঁ হিসেব করে বলুন হুম হুম হুম হুম হুম আর পাঁচশো হুম আপেল পাঁচশো কুড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনলাইন পেমেন্ট করুন হুম ঠিক আছে অনলাইন পেমেন্ট করে দিন আপনি হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনলাইন পেমেন্ট হোক দিয়ে দিন হ্যাঁ পাঠিয়ে দিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখেন ঠিক আছে